অনলাইন শপিং যেটি বর্তমান দিনে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং এই অনলাইন শপিং সম্পর্কে আমার যে মতমাত মতামত সেটি হলো যে এটি খুবই উপকারি এবং খুবই ভালো যেটি আমাদের খুব সহজেই কোনও কিছু কেনাকাটার ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করে থাকে আমরা ঘরে বসে কিছু কেনাকাটা করতে পারি এই অনলাইন শপিং এর মাধ্যমে অনলাইন কেনাকাটার জন্য আমি বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি যার মধ্যে মিশো সাধারণত আমি এটা বেশি ইউজ করে থাকি যেই অ্যাপসের মাধ্যমে খুব ভালোভাবে আমি কোনও জিনিস অর্ডার দিই এবং সময়মতো সেই জিনিসটি ডেলিভারি পেয়ে থাকি যেটা আমাকে ভীষণভাবে সাহায্য করে থাকে এটা বর্তমানে বাজারে ভীষণরকমভাবে দৃশ্যকল্প করেছে বা বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছে এই অনলাইন শপিং এর মাধ্যমে মানুষ ঘরে বসে তার প্রয়োজন মতো জিনিস পছন্দমতো জিনিস কিনতে পারে তার শখ পূরণ করতে পারে এবং এর জন্য কোথাও যাবার দরকার হয় না এটি আমরা ফোনে অর্ডার করলেই সঠিক সময়ের মধ্যে তা বাড়িতে এসে ডেলিভারি দিয়ে যাওয়া হয় যেটি আমাদেরকে ভীষণ রকম সাহায্য করে আমাদের সময় সাশ্রয় করতেও খুবই সাহায্য করে থাকে এই অনলাইন শপিং সম্পর্কে ভালো বলতে এটি খুব কম সময়ে অনেক সময়ই খুব ভালোভাবে আমাদেরকে আমাদের পছন্দমতো জিনিসটি আমাদের বাড়িতে যথা সময়ে ডেলিভারি দিয়ে থাকে